হ্যালো তোর খবর কিরে বাড়িতে তো ফোন করা ভুলেই গেছিস খোঁজ খবর নিবি না নাকি তোর পড়াশোনা কেমন চলছে আমার তো মনে হয় ওটা বাদে বাকি সবই ঠিকঠাক চলছে পড়াশোনাটাই মনে হয় চলছে না তোর ওদিকে তোর মা সারাক্ষণ ধরে আমায় বলে যাচ্ছে মেয়েটা ফোন করে না মেয়েটা ফোন করে না মাকেও তো ফোন করতে পারিস একটু আচ্ছা তোর তো উচ্চমাধ্যমিকের পরীক্ষা সামনে চলে এল প্রস্তুতি কিরকম হয়েছে ইংরেজিতে সেই তোর যে সুজয় শিক্ষককে ঠিক করে দিয়েছিলাম সুজয়বাবু ভালোভাবে পড়াচ্ছে না তাহলে আমার আমার একটা তোর এইখানের একটা ছেলে আছে ওকে বলব পড়াতে আচ্ছা তাহলে আমি ওর সাথে কথা বলে ওর ফোন নম্বরটা তোকে আমি দিয়ে দেব ঠিক আছে আর তোর ফোন নম্বরটা ওকে দিয়ে দেব তোরা দুজন মিলে একটু কথা বলে নিস কবে কখন তোদের টাইম হবে সেই অনুযায়ী ঠিক আছে আমি ওই সুজয়ের সাথে কথা বলি ওতো শিক্ষক হচ্ছে ওর তো চেনাশোনা নিশ্চয়ই অঙ্ক শিক্ষক থাকবে যদি সেরকম ভালো শিক্ষক থেকে থাকে তাহলে আমি নিশ্চই তোর সাথে ওর ব্যবস্থা করিয়ে দিচ্ছি পড়াবে ঠিক আছে আর তুই এমনি নিজে বাড়িতে টাইম দে ভালোভাবে পড়াশোনাগুলো করার চেষ্টা কর বন্ধুবান্ধব নিয়ে ঘুরে বেড়াস না খালি ঠিক আছে আমি তোর ওই অঙ্কের মাস্টারের ব্যবস্থা করে দিচ্ছি আর তুই মাঝেমধ্যে খেয়েছিস কি না খাসনি সেগুলো মা কে জানাস কিন্তু মা সবসময় আমার সাথে চেল্লামিল্লি করে তোকে নিয়ে ঠিক আছে ঠিক আছে বাড়ি গিয়ে তাহলে ফোন করিস আমি এইতো অফিসে আছি কাজ শেষ হলে বাড়ি ফিরে যাবো কিছুক্ষণ পরে ঠিক আছে আমি শনিবার নাগাদ যাব ঠিক আছে ঠিক আছে রাখ হ্যাঁ